পড়াশুনো বলতে এই যে নতুন সেশনটা শুরু হল আমিও বেশি দিন হয় নি সবেমাত্র এক মাস দেড় মাস মতো হয়েছে তো এর মধ্যে অঙ্কের দুটো তিনটে চ্যাপটার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে সেগুলো রিভাইস চলছে আর ইংলিশের কিছু নোটসপত্র স্যার দিয়েছে সেগুলো মোটামুটি চলছে এখনও পড়া সেভাবে ধরে নি জিজ্ঞাসা করে নি আর হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই আমার কাছে আছে ওইখানে পাশে জেরক্সের দোকান আছে তুমি যখন চাও নিয়ে জেরক্স করে নিতে নিয়ে নিতে পারো আর যে পড়াগুলো দিয়েছে সেগুলো আমি দেখিয়ে দেবো অসুবিধা নেই অ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার ভালোই করান তুমি যদি স্যারের ক্লাস করো তাহলে মানে ভালোই বুঝতে পারবে কোনো অসুবিধা নেই অনেকেই আছে একদম কিছুই জানে না সে তারা এখানে পড়তে এসেছে তারা অনেকটা ডেভেলপমেন্ট করছে ধীরে ধীরে আমার চোখের সামনেই হয়েছে তবে অসুবিধা নেই তুমি বসবে আমার পাশে অসুবিধা নেই ভয় পেলে হবে না সব হবে একটু একটু করে হ্যাঁ পারবো কেন না আমার তো বোঝাতে ভালো লাগে হ্যাঁ আর ভিআইয়ের ক্লাসগুলো মোটামোটি ম্যাম করাচ্ছে সেগুলো ও বাড়িতে প্রাকটিসের জন্য দিয়েছে হুম হুম ভালো পড়ায় অসুবিধা নেই ভালো বুঝিয়ে দেয় তাছাড়া ভিআই তো একবার দেখিয়ে দিলে ওটা প্র্যাকটিসের ওপরে নিজেকেই প্র্যাকটিস করতে হবে অনেক বেশি পরিমাণে করলে হয়ে যাবে প্র্যাকটিস সেট নিতে হবে হুম আসলে কম্পিটিটিভ পড়তে আসলে ভালো না লাগলেও পড়তে হবে ভালো লাগলেও পড়তে হবে এটাই হচ্ছে ব্যাপার মানে পুরো ব্যাপারটাই ভালো লাগাতে হবে জোর করে হোক আর স্বাভাবিকভাবেই হোক আর টিপস বলতে পড়াশুনোটা টিপস বলতে কিছু ব্যাপার থাকে যেগুলো প্রত্যেকের আলাদা আলাদা হয় যেমন কার কেমনভাবে মুখস্ত হবে সে ব্যাসা বিষয়টা কিন্তু অন্য কেউ বলে দিলে হবে না কারণ তোমার কীভাবে মুখস্ত হয় বা আমার কীভাবে মুখস্ত হয় সেগুলো কিন্তু ও আমাকেই নির্ধারণ করতে হবে যে আমি কোন সময় পড়লে ভালো মুখস্ত হবে লিখে লিখে করলে বেশি মুখস্ত হবে না এমনি এমনি পড়ে মুখস্ত হবে টিপস বলতে স্যাররা এরকমই বলেন যে সময় দাও বেশি করে দিলে দেখবে যখন একটা জিনিস করছো করতে করতে নিজেকেই নিজে বুঝতে পারবে যে আমি কীভাবে করলে সবচেয়ে ভালো হবে টিপস বলতে যদি অঙ্কের আলাদা আলাদা ফর্মুলা হয় বিভিন্ন অঙ্কের যদি বিভিন্ন ফর্মুলা হয় কতো ফর্মুলা মনে রাখবে কিন্তু একটা যদি প্যাটার্ন শেখা যায় তালে সেই প্যাটার্নে অনেক অঙ্ক হয়ে যায় যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিসট্যান্স এই সমস্ত অঙ্কগুলো সবই একটা প্যাটার্নে আসে এক মানে ক্লাস করলেই বুঝতে পারবে অসুবিধা নেই তাছাড়া যদি অসুবিধা হয় আমি দেখিয়ে দেবো অসুবিধা নেই তাছাড়া ইউটিউবে আজকাল অনেক ক্লাস পাওয়া যায় সেখানেও ভালো কন্টেন্ট পাওয়া যায় মোটামুটি সময় দিয়ে করলে হয়ে যাবে অসুবিধে নেই ঠিক আছে ভর্তি হয়েছো যখন কন্টিনিউ করো ব্যাপারটা আশা করি ভালোই হবে ঠিক আছে হুম হুম ঠিক আছে দেখা হবে